আমার এলাকায় তেমন হারে সব সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় না কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় না আর শীতকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় একেবারেই হয় না বললেই চলে মাঝেমধ্যে এক দু মিনিট এগুলো হয়েই থাকে কিন্তু গ্রীষ্মের সময় একটু বেশি বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎ বিচ্ছন্ন দেখা যায় আমার এলাকায় এই সময় প্রায় অনেক প্রায় রাত সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে অনেকক্ষণ বিদ্যুৎ থাকে না প্রায় এক ঘন্টা দু ঘন্টা কিংবা তারও বেশি এছাড়াও বর্ষাকাল তো রয়েছেই বর্ষাকালে বিদ্যুতের খুবই অসুবিধা হয় আমার এলাকায় এই সময় প্রায় এক দিন দু দিন বিদ্যুৎ থাকে না এই সময় জলে জলে গাছপালা ভারী হয়ে সেই সমস্ত গাছপালা ভেঙে পড়লে গায়য়া বিদ্যুতের তারের ওপর ও তা পড়ে এবং ওই ফলে বিদ্যুতের তার ছিঁড়ে গি ছিঁড়ে যায় ফলে ফলে বি বিদ্যুতের খুব অসুবিধে হয় এর ফলে প্রায় এক দিন দু দিন বা তারও বেশি বিদ্যুৎ ঘাটতি দেখা যায় এর ফলে মানুষের অনে খুবই অসুবিধে হয় মানুষজন বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়ে এখন সবই বিদ্যুতের মাধ্যমে হওয়ার কারণে মানুষের জলের খুব কষ্ট হয় এই সময় গ্রীষ্মকালে আর বর্ষাকালে এই ভা এই রকম ঘটনা ঘটে থাকে গ্রীষ্মকালে এমনি কোনো কারণ ছাড়াই বিদ্যুৎ থাকে না কিন্তু বর্ষাকালে এই বৃষ্টির ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এছাড়াও বিভিন্ন সময় রয়েছে বর্ষাকালে বেশিরভাগ খুব বেশিরভাগ দিনই এরকম ঘটনা ঘটে থাকে এছাড়া ঋতুর আর বিভিন্ন সময় তেমন ভাবে কা বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎ ঘাটতি দেখা যায় না আর বষ গ্রীষ্মকালেও মাঝে মাঝে কালবৈশাখীর কারণেও এই রকম ঘটনা ঘটতে দেখা যায় এছাড়াও এই এছাড়া আর তেমন ভাবে বিদ্যুৎ বিদ্যুতের সেরকম কোনো ঘাটতি আমার এলাকায় ঘটে না বাকি অন্যান্য ঋতুতে বিদ্যুৎ ঠিকঠাকভাবেই চলতে থাকে আমার এলাকায়